বাড়িতে বিভিন্ন ধরনের কাজ থাকে তো তার সাথে আমি শিল্পী ও ওই সব নিয়েও থাকি তো বাড়ির কাজ শেষ করার পরে আমি আমার শিল্পর কাজ নিয়ে বসি তো বিভিন্ন ধরনের কাজ করা হয় তো বাড়ির বাড়ির কাজ আবার যখন পড়ে তখন ওটা ছেড়ে দিয়ে আবার বাড়ির কাজ করতে যেতে হয় আমার গাছপালা আছে গাছপালা দেখতে যেতে হয় ছাদেতে তারপরে বাড়ির সব কিছু দেখাশোনা করা কোথায় কী হয় সেগুলোকে গুছিয়ে রাখা ভালোভাবে সব কিছু দেখা আর সময় সময়ের সাথে সাথে সব কিছু নিজেকে মানিয়ে নেওয়া তারপরে নিজের শিল্পের দিকেও একটু ধ্যান দেওয়া তারপরে বাড়ির সব কাজ গুছিয়ে রাখা বাড়িতে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র সামলে রাখা সময় মতো করে সব কিছু কাজ করতে হয় তো বা মাঝেমধ্যে বাড়ির কাজ ছেড়ে রেখেও শিল্পীর কাজ করতে হয়